হ্যাঁ আমি কবিতা আবৃত্তি এগুলো করতে বা শুনতে দুটোই ভালোবাসি কবিতা পড়তে ভালোবাসি এবং কবিতা আমার জীবনকে যেভাবে প্রভাবিত করেছে বা করেছিলো বলতে পারি সেক্ষেত্রে বলব ছোটোবেলায় আমি যখন খুব ছোটো ছিলাম সেই সময় আমার মায়ের কাছে শুনতাম বেশ কিছু বাচিক শিল্পীদের কন্ঠে বেশ কিছু আবৃত্তি আমি সমস্ত কিছু মায়ের কাছে শুনতাম এবং সেই শোনা সেই শুনতে শুনতেই আমার বড়ো হওয়া সেখান থেকেই আমার একটা ভালো লাগার জায়গা তৈরি হয়ে যায় এই কবিতাকে আবৃত্তিকে কেন্দ্র করে তারপর থেকে আমিও বাড়িতে বেশ কিছু ছোটোবেলা থেকে বই টই পড়তে ভালোবাসতাম তারপরে মানে মায়ের যা যা বই ছিল সেখান থেকে কবিতার বেশ কিছু বই টই কবিতা পড়তে পড়তে নিজে নিজেই করা আবৃত্তি করার চেষ্টা করতাম এবং সেই থেকে যে করা সেই আবৃত্তি করতে করতে করতে করতে আমার অদ্ভুত একটা ভালো লাগার জায়গা তৈরি হয়ে যায় সেটাকে কেন্দ্র করেই সেখান থেকেই এখনও অবধি এই বয়েসে এসেও নিজে মানে সেই চর্চা চালিয়ে যাওয়া বা সেটাকে নিয়ে থাকা অবসর সময়ে সেই সমস্ত কিছু করেই অবসর সময়টাকে কাজে লাগানো সেখান থেকেই আমার আবৃত্তি চর্চা